আমরা জমিতে প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করি এই জমিতে রাসায়নিক সার দিলে জমি নষ্ট হয়ে যায় এতে ফসলও ভালো হয় না মাটিকে নষ্ট করে দেয় তাই রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার ব্যবহার করবো জৈব সার জমিতে দিলে মাটির উর্বরতাও ভালো হয় মাটির ফসলও ভালো হয় তাই আমরা জমিতে জৈব সার ব্যবহার করবো এতে ফসলও ভালো হবে